আমার রান্না যদি কারো ভালো লাগে আমি তাহলে যদি তা সম্ভব হয় আমার বাড়িতে আসতে বলি এবং আসতে বলে তাকে উপকরণগুলো খুব সুন্দর করে পুঙ্খানু পুঙ্খানুভাবে বুঝিয়ে দিয়ে কতটা আঁচে কতটা কম আঁচে কতটা সময় ধরে হয় এইভাবে বোঝানোর চেষ্টা করে থাকি